রুচিতম রেস্টুরেন্ট আমি অরিক মজুমদার বলছি বলছি আগামী পাঁচ তারিখ আমার বাড়িতে আর কি ঐ জলপাইগুড়ি জেলার যে ঐ সন্নিকট যে ঐ নিলামপল্লী আছে না ঐ নিলামপল্লীর সন্নিকট যে ঐ শিব মন্দিরটা রয়েছে আর কি ওই পাশে আমার বাড়ি আর কি তো পাশের বাড়িতে আমি হচ্ছে থাকি দোতালায় ওটা তিনতলা বিশিষ্ট বাড়ি তো ঐ নিলামপল্লীতে আপনি এসে আমার খাবারটি বিরিয়ানিটা পৌঁছে দিতে পারবেন আমি এক প্লেট বিরিয়ানি অর্ডার করতে চাইছি আর কি আর ডেলিভারি কিন্তু ঐ তারিখে ঐ পাঁচ তারিখে আমার পৌঁছে দিতে হবে এছাড়া তোমার ঐ কোন কিছু যদি ছাড় টার থাকে ঐ সমস্ত জিনিসে বুঝলেন ক পার্সেন্ট কি ছাড় থাকছে একটু যদি জানাতেন ভালো হতো আর সকাল মোটামুটি আপনি এগারোটার মধ্যেই কিন্তু আমার বিরিয়ানির পার্সেলটা পৌঁছে দিতে হবে আপনি সেইভাবেই কিন্তু ব্যবস্থা করবেন বুঝেছেন